জলবায়ু হল আমাদের কৃষিকাজের ক্ষেত্রে প্রধান উপাদান জল যদি ঠিকমতো হয় তাহলে বন্যা যেমন ভালো হয় তেমনি জল যদি অত্যধিক পরিমাণে হয়ে যায় বন্যা হয়ে যায় তখন সমস্ত ফসল নষ্ট হয়ে যায় এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এছাড়াও রোদও যদি প্রচুর পরিমাণে হয় কোনোমতেই বৃষ্টি না হয় খরা হয়ে সমস্ত সবজি বা ফসল সবই নষ্ট হয়ে যায় কঠোর শীত শীতের সবজি একটু আধটু চাষ হলেও সবজিটা ভালোই চাষ হয় এবং আলুটাও চাষ হয় কিন্তু ঘূর্ণি ঝড়ে যদি পাকা ধানে ঘূর্ণি ঝড় দিয়ে দেয় সমস্ত নষ্ট হয়ে যায় এছাড়া শিলা বৃষ্টি হলে তো আর কোনো কথাই নাই একবারে ধান তিল আলু যা থাকে সবই প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা কীভাবে যে এই বাধার মোকাবিলা করবে কৃষকরা নিজেই খুঁজে পায় না কেনো এটা কোনো মানুষের ইয়ে নয় যে তাকে আটকে দেবে প্রাকৃতিক বিপর্যয়কে কেউ কখনই আটকাতে পারে না তাই তাদের ভাগ্যকেই নির্দিষ্টভাবে মেনে নিয়ে তারা নিজেদের মনকে সন্তুষ্ট করে তোলে